এলিয়েন বলতে কিছু হয় বলে আমার ধারণা নেই আর এলিয়েন বলতে জানি ওই সিনেমাতে দেখা এমনি পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহে কোনো জীবজন্তু পশুপাখি বা প্রাণের অস্তিত্ব আছে বলে আমাদের কারোরই মনে হয় না সুতরাং এলিয়েন সম্পর্কে কোনো ধারণা আমার নেই সিনেমাতে হয় দেখেছি হিন্দি সিনেমা জাদু জাদু বলে একটা সিনেমা ছিল তাতে দেখেছিলাম এলিয়েন এলিয়েন আছে এক রকম জন্তু যাদের শক্তি পাওয়ারফুল মানুষের থেকে অন্যান্য শক্তিটা ওদের বেশি এবং তারা মানুষকে দেখে ভয় পায় আবার মানুষ তাদের দেখে ভয় পায় এইটুকুনই তাদের দেখতে একটু অন্য ধরনের না পশুদের মতো না কোনো জীবজন্তুদের মতো না মানুষের মতো সুতরাং এরা আলাদা ধরনের উপকৃত একটা জিনিস এদের দেখলেই মানুষ ভয় পায় আবার মানুষকে দেখলে এরা রেগে যায় এই পর্যন্তই দেখা জানা এর বেশি আমি কিছু ঠিক জানি না এলিয়েন বলতে আর কিছু হয় বলে